আমাদের মাছ ধরা সরঞ্জাম বলতে আমরা বুঝি প্রথমত পুকুরে পুকুরে মাছ ধরতে গেলে বাড়ির পুকুরে ডোবায় মাছ ধরতে গেলে বসি ব্যবহার করি কঞ্চি দিয়ে তারপরে ছোটো ছোটো ছোটো জাল ঘূর্ণি জাল আছে ছোটো বড়ো জাল আছে সেসব খ জাল দিয়ে মাছ ধরা হয় তা তা সত্ত্বেও কারেন্টের জাল আছে বর্ষাকালে যখন নদী নালা ডুবে যায় সেখানে আবার ঘুর্ণি দিয়ে মাছ ধরে তার সত্ত্বে কী যেন বড়শি দিয়ে বর্ষা দিয়ে মাছ ধরে বর্ষা সুতো বড়শি এসব দিয়ে মাছ ধরে আর নদীতে গেলে থোপা ফেলে কাঁকড়া বড় বড় কাকড় পায় থোপায়